হ্যাঁ বলছি ওখানে ওখানে কি চাল পাওয়া যাবে আমি মলিনা বলছি মলিনা দাস হ্যাঁ বলছি আমি বাদশাভোগ চালের কথা বলছি দশ কেজি চাল দশ কেজি চাল নেব পাওয়া যাবে

আর আমাদের বাড়ির যে অনুষ্ঠান আছে আমার আরও চাল লাগবে চাল আমি বস্তাসুদ্ধ নেব বাদশাভোগ কত দাম পড়বে আপনার চাল কেমন কোয়ালিটি হবে

বলছি চাল কি আন বলছি চাল কি আনতে যেতে হবে না আপনি পাঠিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে আমাদের বাড়ির তো গোসাই বাজার সেখানে আপনি পাঠিয়ে দেবেন

ঠিক আছে ঠিক আছে দিদি হ্যাঁ দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ টাকার লি টাকা দিয়ে একদম চিন্তা করবেন না আমি দিয়ে দেব হ্যাঁ চাল যেন ভালো হয় হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওই কথা হয়ে গেল পাঠিয়ে দেবেন